হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার কাছে পাওয়া যাবে আপনি কি লিস্টটা দেখে বলতে পারবেন জিনিসগুলো কী কী লাগবে হ্যাঁ আপনি বলুন তাহলে আমি বার করে দিচ্ছি জিনিসগুলো

আর আর

হ্যাঁ ড্রয়িং বুক হবে ও পঞ্চাশ টাকা একশো টাকা যেরকম নিবি সেরকম ধরনের ড্রয়িং বুক আছে কম দামেও আছে বেশি দামেও আচ্ছা আর কিছু আচ্ছা

আচ্ছা আর কিছু লাগবে আপনার হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনি দাঁড়ান আমি বলছি বিলটা ঠিক আছে

বলছি যে বিলটা হয়েছে পাঁচশো ছ পাঁচশো টাকার মধ্যে না না না না আমি কম করেই বলেছি আমি কম করেই বলেছি পাঁচশো টাকা এর থেকে কম হতে পারবে না আচ্ছা ঠিক আছে